হ্যাঁ ভাল আছি এবারে আমাদের এখানে একটা মন্দির আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি কি আসবে

আর তুমি একা আসবে না তোমার ফ্যামিলির সবাই আসবে

ও হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি থেকে কাছে হ্যাঁ এখানে মেলা হয় হ্যাঁ এখানে আট দিন ধরে মেলা হয় তুমি কবে আসবে তাহলে ও তোমার বাড়ির সবাইকেও আ হ্যাঁ আমি ভাল আছি তুমি তোমার বাড়ির সবাইকেও আনতে পারো এখানে অনেক অনুষ্ঠান হয় হ্যাঁ আর তুমি যেদিন আসবে সেদিন আমাকে কল করবে হ্যাঁ ভেজাল হয় হ্যাঁ অনেক জায়গা থেকে ওখানে বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে হ্যাঁ তুমি আসলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে আর তোমার বাড়ির লোককেও নিয়ে আসবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে হুম হ্যাঁ